হ্যালো এই যে পড়তে এসছিলাম তুমি কি করছো তা কেমন আছো কেমন আছো আচ্ছা হ্যাঁ ভালো বলো বলো হ্যাঁ খেয়েছি হ্যাঁ হ্যাঁ খেয়েছি হ্যাঁ ও আচ্ছা হ্যাঁ হ্যাঁ ছিলো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যাবো তাহলে কবে শেষ হচ্ছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমি যাবো এই পাঁচ ছ দিনের মধ্যেই তারপরে এক সাথে যাবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমি আরও তাহলে ঐ দেখি আর দু তিন দিনের পরেই চলে যাবো দু তিন দিন পর আমার এমনি হ্যাঁ আমার এমনি এই সাজগোজের জিনিস ছিলো কিনবার আর এমনি টুকটাক দেখি যা ভালো পাবো হ্যাঁ হ্যাঁ ওগুলোই লিখে নাও আরও যদি হ্যাঁ আরও যদি এমনি কিছু এমনি থাক যদি পছন্দ হয় তো নেবো হ্যাঁ তাহলে লিখে নাও হ্যাঁ ওটাও নিয়ে নেবো হ্যাঁ ও না গেলে তো বুঝতে পারবো না কোনটা নেবো তো আজকে হ্যাঁ হ্যাঁ একসাথেই যাবো না হলে আমিও গেলে তারপর আমারও যেতে ইচ্ছা করবে তখন কে যাবে একসাথে যাবো হ্যাঁ আমি ওগুলোই লেখো তারপরে যদি আরও কিছু পছন্দ হয় তো তখন নেবো আর কি নেওয়া যায় আমি এখন কি করে বলবো ওখানে কি কি পাওয়া যাবে দেখি কি কি পাওয়া যায় কি কি ফুলদানি হ্যাঁ ঠিক যদি থাকে তো নিয়ে নেবো হ্যাঁ ঠিক আছে বাবারে অতো চিন্তা করবার কিছু নেই হ্যাঁ হ্যাঁ সেটাও হ্যাঁ হ্যাঁ তুমিও করবে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি দু তিন দিনের মধ্যেই যাচ্ছি হ্যাঁ ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ফোন করে দেবো ঠিক আছে হ্যাঁ হ্যাঁ রাখো হ্যাঁ